হ্যাঁ নমস্কার আমি বলছি আপনার যে দোকান আছে বসু মাল দোকানে কী কী পাওয়া যায় তেল সাবান সাবান গুড়ি জিরা হলুদ লঙ্কা সব কিছু পাওয়া যাচ্ছে গুঁড়ো না গোটা আচ্ছা আচ্ছা আচ্ছা তা ঠিক আছে আমাদের একটা বি বিয়ে বাড়ি আছে ওই ডিসেম্বর ডিসেম্বরের ছাব্বিশ তারিখের দিকে তো সেই তারিকে কি আমরা যদি ব মা মোটা মাল নিই বেশি বেশি মাল নিই সব দিতে পারবেন তো ধরুন তেল যদি আমরা আর তিন টিন সর্ষের তেল নেবো জিরে নেবো হয়তো গুঁড়ো জিরে কেজি পাঁচেক হলুদ গুঁড়ো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা কো কোন কোম্পানির মালটা আছে সেই চিলি কোম্পানির নাকি লঙ্কা গুঁড়ো যেটা আছে সেটা কি কোম্পানিটার নাম টিপটপ কোম্পানি আচ্ছা আচ্ছা টিপটপ হ্যাঁ ওটাই আমি চাইছিলাম টিপটপটা হলে ভালো হয় আচ্ছা আচ্ছা তাহলে তেলের কী দাম যাচ্ছে বললে বাজারে সর্ষের তেলের টিনের এখন দাম নাসিকের পেঁয়াজ আছে আর সর্ষের তেলের দাম কত যাচ্ছে এখন সর্ষের তেলের দাম ঠিক আছে আমি ফর্দ আপনাদেরকে পাঠিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ফর্দ আপনাদিকে পাঠিয়ে দেবো আমি হ্যাঁ